এই এলাকায় প্রায়শই দেখা যায় এমন কিছু পাখি হল শালিক পাখি ঘুঘু পাখি ফিঙে পাখি পায়রা টিয়া পাখি আমার প্রিয় পাখি দেখতে পুরো শরীর হচ্ছে সবুজ আর ঠোঁটটি লাল আর নাম হচ্ছে টিয়া আর টিয়া পাখি আমাকে খুব ভালো লাগে কারণ কথা বলতে পারে মানুষের মতো বাড়ির লোকের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে ডাকতে পারে বাবা কাকা দিদি তাই আমার খুব ভালো লাগে